ঘুরতে যাই চিড়িয়াখানায় বা বাপের বাড়ি ঘুরতে যাই অনেক ফটো তোলা আছে যেরকম শীতকালে বা গরমকালে ক যখন কাজ থাকে কাজ করি না থাকলে ওই চুপচাপ বসে আছি ভালো লাগে না সেই ফটোগুলো বসে বসে দেখি চিড়িয়াখানায় গিয়েছি বেড়াতে বা অনেক জায়গায় দার্জিলিং বা দীঘায় অনেক জায়গায় ঘুরতে গিয়ে বড়ো ভালো ভালো যেগুলো দেখকার মতো জিনিস সেইসব ফটোগুলো তোলা ছিলো ফোনতে সব তোলা থাকে সেগুলো বসে বসে দেখি যখন কোনো কাজকাম না থাকে ভালো লাগে না ফোন নিয়ে একটু দেখছি সেগুলো দেখি দেখতে ভালো লাগে অনেক সময় ভালো ভালো ফটো তোলা আছে কোনো কাজ নেই সেগুলো বসে বসে দেখছি অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যায় কারণ দার্জিলিং জলপাইগুড়ি এসব জায়গা বেড়াতে যাই গেলে ভালো ভালো জিনিসপত্র দেখলো পশু পাখি ভালো ভালো ফটো বা বিয়ে বাপের বাড়ি যাচ্ছি ভাইপোদের বিয়ে থা হচ্ছে ভালো অনুষ্ঠান হচ্ছে বউ যে আসে বিয়ের সময় বাবার বাড়িতে কারও বিয়ে থা হলেও অনুষ্ঠান বাড়ি গিয়ে যায় গেলি সে অনেকজন এক জায়গা হলো বা বিয়ের সময় অনুষ্ঠান হলো বলে সে সব ফটো থাকে যখন বসে থাকি ভালো লাগে না তোখানে তোলা আছে সেগুলো বসে বসে দেখি ভালো লাগে অনেক দিন আছে তো এগুলো বসে বসে দেখছি বাপের বাড়ি যাচ্ছি বেড়াতে ভাই বোন সব এক জায়গা হলো বা আনন্দ হলো ফটো তোলা হল থাকে সেগুলো বসে বসে দেখছি একসাথে হালো সবাই মিলে সেগুলো দেখি সেই ফটো তোলা থাকে থাকলে সেইগুলো আমরা দেখি বা বেড়ার কোনো জায়গার দীঘায় গেলো ভালো ছবি দেখলো সেগুলো তুলে তুলে আনি আনলে সেগুলোই বসে বসে দেখি কোনো কাজ চান থাকে না শীতকাল ঠান্ডা সময় রোদে বসে শীতকালে সেগুলো দেখি